হ্যাঁ আমি ঘুরতে গেলে পাথর সংগ্রহ করি নিয়ে ঘরেতে গুছিয়ে রাখি পাথর তারপর শামুক গুছিয়ে গুছিয়ে রাখি যাতে ঘরটা খুব সুন্দর লাগে ওই জন্য করে আমি পাথর এখানে সেখানে গেলে কোথাও ঘুরতে টুরতে গেলে আমি পাথর পাথরে নিই শামুক কুড়াই কুড়িয়ে ঘরেতে গুছিয়ে কত সুন্দর করে রাখি দেখতে খুবই ভালো লাগে ওই জন্য করে আমি পাথর নিয়ে ঘরে সাজিয়ে রাখি অন্য জায়গায় গেলে অনেক রকম জিনিসপত্র পাই তাতে আমরা কুড়িয়ে রাখি